তোমার হবি কী এবং এই নিয়ে তোমার ভবিষ্যতে পরিকল্পনা কী আমার হবি হলো ফুটবল ফুটবল হলো ভারতের আন্তর্জাতিক খেলা এটি এশিয়ান গেমসে উন্নিশশো একান্ন সালে প্রথম সোনা জিতেছিলো ইরানকে হারিয়ে এক শূন্য গোলে বর্তমান ভারতের আন্তর্জাতিক দলের অধিনায়ক হলেন সুনীল ছেত্রী যিনি গত ম্যাচ খেলেই অবসর নিতে চলেছেন ভারতীয় আন্তর্জাতিক ফুটবল থেকে এবং ভারতীয় ফুটবলের দুটি বিখ্যাত ক্লাব হলো মোহনবাগান এবং ইস্টবেঙ্গল যেটি চিরতরে দ্বন্দ্বই লেগে থাকে দুজনার মাঝখানে এবং আমার আমি নিজেও ফুটবল খেলি এবং এটাই নিয়ে আমি এগোতে চাই এবং আমার বর্তমান প্ল্যান হলো এক দিন ফো মোহনবাগানের হয়ে ফুটবল খেলা যেটাতে আমি যা মন প্রাণ দিয়ে চেষ্টা করছি যাতে আমি ফু মোহনবাগান দলের হয়ে এক দিন ফুটবল খেলতে পারি এবং এটাই আমার ফুটবল নিয়ে প্ল্যান